আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হলো ফেসবুক স্মার্টফোনের কিছু সুবিধা অসুবিধা এর মধ্যে প্রথমত সুবিধা হল স্মার্টফোন আসার পরে মানুষের যোগাযোগ ব্যবস্থায় ভীষণ উন্নতি ঘটেছে মানুষ একজায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারে যেমন কল করে বা ভিডিও কল করে তারা তাদের দেখতেও পারে স্মার্টফো স্মার্টফোনের আমলে এছাড়া পড়াশোনার ক্ষেত্রেও প্রচুর উন্নতি ঘটেছে যেমন এখন যেকোনো কোনো কিছু নোটস যেমন খাতা নোটস যাইহোক যাবতীয় সেগুলো সবই সুবিধা ফোনের মাধ্যমে পাওয়া যায় এছাড়া বন্ধুবান্ধবদের আগের মতো একজায়গায় জোট হয়ে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হয় না তারা ফোনের মাধ্যমেই সেই সব নোটস পাঠিয়ে দিতে পারে এছাড়াও বিভিন্ন কোম্পানির প্রোজেক্টের ক্ষেত্রে বা যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে সেই সবকিছুই আজকাল স্মার্টফোনের মাধ্যমে সুবিধা পাওয়া যায় এছাড়া স্মার্টফোনের কিছু কিছু অসুবিধাও রয়েছে অসুবিধার মধ্যে সবথেকে বেশি অসুবিধা হল বেশি স্মার্টফোন ঘন্টার পর ঘন্টা একভাবে ঘাঁটা কারণ ঘন্টার পর ঘন্টা একভাবে স্মার্টফোন ঘাঁটলে চোখের সঙ্গে সঙ্গে বিভিন্ন যাবতীয় শরীরে ক্ষতিগ্রস্ত হয় এছাড়া রাত্রেবেলা প্রচন্ড পরিমাণে ফোন ঘাঁটাও খুবই অসুবিধাজনক কারণ এক্ষেত্রে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় রাত্রের আলোতে যখন আলো নিভে যায় এবং শোবার সময় সেই ফোনের আলো চোখের মধ্যে পড়ে তখন চোখে খুব গন্ডগোলের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে স্মার্টফোন খুব বেশি রাত্রেবেলা ব্যবহার করলে শরীরে নানারকম যাবতীয় রোগের সৃষ্টি হয় তাই স্মার্টফোন খুব বেশি ব্যবহার করাও ঠিক নয় যতটুকু সময় সাপেক্ষে ব্যবহার করা উচিত এবং যতটুকু কাজ ঠিক ততটুকুই স্মার্টফানের ব্যব ব্যবহার করা উচিত